ভারতের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষা সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগে একটি মুখ্য ভূমিকা পালন করে বাংলা ভাষা একটি মাতৃভাষা হিসেবে প্রচলিত এবং অনেক অঞ্চলে জনপ্রিয়তাও অর্জন করেছে প্রথমদিকে বাংলা ভাষা কলকাতা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে প্রচলিত ছিল এই অঞ্চলে বাংলা সাহিত্য কলা সঙ্গীত নাট্য ইত্যাদি সাংস্কৃতিক বিনিময়ের জন্য গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে কলকাতা উচ্চ শিক্ষালয় সাংস্কৃতিক সংস্থা এবং উপনিবেশগুলি বাংলা ভাষার মাধ্যমে কলকাতায় সাংস্কৃতিক পরিচয় বিতরণ করে বাংলা ভাষা ত্রিপুরা মুর্শিদাবাদ মালদহ নদীয়া দিঘী মালদা ইত্যাদি অঞ্চলে প্রচলিত রয়েছে